আমার জীবনে এমন দিন আছে যখন আমি আঁকতে চাইনি তার কারণ হল যখন ছোটোবেলায় আমি ছিলাম তখন আমি আঁকতে চাইনি খুব আমাকে খারাপ লাগদো আঁকা জিনিসটা সব সময় খাতা কলম নিয়ে পেন্টিং বা আঁকাটা আমার ভালো লাগতো না বা পছন্দ হতো না সেই জন্য আমাকে কিছু মাস্টারের কাছে প্রশিক্ষণ দিতে পাঠায় আমার পরিবারের লোকজন বা বাবা মা কাকু জেঠিমারা তারপর থেকে আমার ভালো লাগলো আঁকার জন্য এবং আঁকতে আমার খুব আগ্রহী হল যখন আস্তে আস্তে আঁকতে প্র্যাকটিস করলাম তারপর আঁকতে আমাকে ভালই লাগতো আমনি কীভাবে আঁকার জন্য অনুপ্রেরণা খুঁজে পান আমাকে এখন আঁকতে ভালো লাগে আমাকে আঁকার জন্য অনুপ্রেরণা করে এইভাবে আমি এবং যে প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করে আমাকে আঁকতে ভালো লাগে যখন আমি কোথাও অযোধ্যা আরে এবং অন্যান্য জেলায় যখন বেড়াতে যাই সেই বেড়াতে যাওয়ার ফলে সেখানে যেয়ে আমি সুন্দর্য জিনিসগুলা আমাদের এখানে যা জি থাকে তার থেকে সম্পূর্ণ আলাদা আমি প্রথম প্রথম সেই জিনিসগুলা দেখার ফলে যেমন ঝরনা এরকম নানা যাবতীয় বা মার্বেল পাথরের একটা পুকুরের পাড়ে করা আছে সুন্দরভাবে এইসব ঝরনাগুলি পাহাড় এইসব দেখার ফলে আমার মন আকর্ষিত করে তোলে বা সেই গুলো এঁকে রাখার জন্য সেইগুলি আমি সেখানে বসে বসে আঁকতে থাকি মনে মনে ভেবে ভেবে দেখে দেখে কোথায় কী আছে সেই জিনিসগুলো আঁকতে থাকি এবং অন্যান্য জায়গায় যখন ঘুরতে যাই যখন বন সেই বনটি দেখেও বনের যে গাছপালা সেখান ওন সামান্য এই ধারে পাশের গাছপালার থেকে সম্পূর্ণ আলাদা বনের গাছপালা সে বনের পশুপাখি এইসব প্রাকৃতিক জিনিসগুলো দেখে আমার আঁকতে খুব মনে করে ওই করে আঁকি আমনি আপনার দৈনন্দিন জীবন এবং আঁকার মধ্যে ভারসম্যতা কীভাবে বজায় রাখেন আমি আঁকার সময় বজায় রাখি এইভাবেই ভারসাম্যতা যখন আমি কাজ করি আমি একটা কাজও করি এবং আঁকিও সেই কারণে আমি দুটোই একসাথে কীভাবে করা যায় সেই জন্য আমি আগে কাজে যাই কাজটা পুরোপুরিভাবে সম্পূর্ণ করে শেষ করার পরই আমি সেই আঁকা শুরু করি আবার আঁকাও যতক্ষণ হয় ততক্ষন আমি মেইনটেইন করি সময়টা সময়টাকে চালিয়ে আমি আঁকা হয়ে যাওয়ার পর আমার স্নান টান খাওয়া দাওয়া করে আবার আমি কাজে লেগে পড়ি কাজ শেষ হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আবার আমি নিজের পেন্টিং বা খাতা কলম নিয়ে আঁকতে বসে যাই